প্রতিটি দেশের সংস্কৃতি তাদের নির্দিষ্ট নিয়মে চলে প্রতিটি দেশ বা প্রতিটি রাজ্যের নির্দিষ্ট রকম সংস্কৃতি থাকে সেইরকমই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি তার নির্দিষ্ট নিজস্ব সংস্কৃতি আছে প্রত্যেকের সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতির তুলনা করা যায় তার নির্দিষ্ট কিছু মিল আছে এবং অন্যান্য দেশের রাজ্যের সাথে আমাদের রাজ্যের সংস্কৃতির মিলও আছে এবং অমিলও আছে পার্থক্যও আছে ইঙ্গিত আছে এবং সাংস্কৃতিক প্রভাব দেখা যায় সাংস্কৃতিক বিনিময় দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বিভিন্ন ধরনের রাজ্যের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন রকমের খাদ্য বা তাদের পোশাকের লক্ষ্য করা যায় কারণ পশ্চিমবঙ্গে প্রধান খাদ্য আমাদের ভাত আমাদের ধান চাষ হয় চাষ করে আমরা সেই ধান ফলাই ধান ফলিয়ে চাল তৈরি করে আমাদের প্রধান খাদ্য ভাত ভাত খাই আমরা বিভিন্ন শাক সবজি আমাদের খাবারের মধ্যে থাকে কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতেও যে এই একই খাবার থাকবে তার কোনও মানে নেই বিভিন্ন রাজ্যের সাথে বিভিন্ন দেশের সাথে পশ্চিমবঙ্গের খাদ্যের পার্থক্য লক্ষ্য করা যায় আবার মিলও দেখা যায় যেমন বিভিন্ন রাজ্যে রুটিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু আমাদের রাজ্যেও ভাতের সাথে সেই রুটিকেও প্রাধান্য দেওয়া হয় হয়তো ভাত প্রধান কিন্তু রুটিও থাকে পোশাক আমাদের নারীদের প্রধান পোশাক শাড়ি এবং পুরুষদের প্রধান পোশাক ধুতি পাঞ্জাবি তাই পোশাকের তো পরিবর্তন থাকেই বিভিন্ন রাজ্যের পোশাকের সাথে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের পোশাকের পরিবর্তন হয় কোথাও ওয়েস্টার্ন ড্রেস থাকে কোথাও বিভিন্ন ধরনের শর্ট ড্রেস থাকে আমাদের প্রধান পোশাক মহিলাদের শাড়ি তাই শাড়িতেই নারী কথাই আছে তাই আমাদের পোশাক খাদ্য ইত্যাদির সাথে অন্যান্য রাজ্যের পোশাক খাদ্যের যেমন মিল রয়েছে সেরকম অমিলও রয়েছে